আধুনিক বিশ্বে বাংলা ভাষা অনেক রকম চ্যালেঞ্জ বা প্রতিকূলতার সম্মুখীন হয়ে পড়েছে আমাদের ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যই আছে একমাত্র যেখানে বাংলা ভাষার ব্যবহার প্রধানত হয়ে থাকে এছাড়াও যদি ভারতের গন্ডি পেরিয়ে যাই তাহলে আসাম ত্রিপুরা কিছু অঞ্চলে ওখানে বাংলা ভাষার ব্যবহার রয়েছে এছাড়াও বাংলাদেশের রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকেই প্রাধান্য দেওয়া হয়েছে এই দুটি দেশ ছাড়া যদি অন্য কোনো দেশের দিকে তাকাই তাহলে সেরকম করে বাংলা ভাষার ব্যবহার ওখানে এখনও প্রচলন হয়নি বিভিন্ন আইনি ক্ষেত্রে বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে গবেষণা ক্ষেত্রে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে টেকনোলজির ক্ষেত্রে এরপর বিভিন্ন সরকারি কার্যকলাপ কার্যকলাপের ক্ষেত্রে বিভিন্ন সরকারি কার্যালয়ের ক্ষেত্রে বাংলা ভাষাকে এখনও প্রাধান্য সেরকমভাবে দেওয়া দেওয়া হয়নি এর ফলে আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা ভাষা অনেক রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে পেরোচ্ছে